রাজ্যের গ্রাম অঞ্চলগুলি উদ্যাপিত প্রধান ধর্মীয় উৎসব অনুষ্ঠানগুলি কী কী যা আপনি উদ্যাপন করেন ইঙ্গিত হচ্ছে দেওয়ালি দেওয়ালিতে আমরা পুজো মণ্ডপে গিয়ে পুজো সারা রাত উপোস থাকি পুজোতে পুজো দিই পুজো দিয়ে এবার সারা রাতভোর পুজো চলে আমরা বোম বাজি তুবড়ি অনেক রকম বাজি বাজি ফাটাই আমাদের এখানে বলি বলি হয় আরও পুজো শেষে পুজো পুজো শেষে ভাসানের সময়ে খুব ভাসানের খুব আনন্দ অনুষ্ঠান হয় দুর্গা পুজো দুর্গা পুজোতে আমরা সবাই নতুন কাপড় জামা পরি মণ্ডপে মণ্ডপে পুজো দেখতে যাই সারা রাত পুজো দেখি পুজোর পরে আমরা সব বাড়ি এসে তার পরের দিনের জন্যে আবার নতুন করে তৈরি হতে হয় পুজো আমাদের তিন চার পাঁচ দিনের পুজো থাকে তো এর ফলে আমরা প্রতিদিনই আমাদেরকে তৈরি থাকতে হয় পুজোর মধ্যে পুজোতে আমরা সব সিনেমা দেখতে যাই ধুমধাম করে আনন্দ করি এরপর বাজি এসব নানারকম মানে আমরা বাজি সব ফাটাই এর ফলে আমরা